পশ্চিমবঙ্গ সম্পর্কে পর্যটকদের কিছু ভুল ধারণা থাকতেও পারে যেটা ধরবে যেমন ধরুন সুন্দরবনে যদি বলি সুন্দরবনে এমনি প্রচলিত হচ্ছে ডাঙায় বাঘ জলে কুমির যেখানে একটা ভয়ানক ব্যাপার যে পর্যটকরা ভয় পেতে পারে যে ডাঙায়ও যেরকম বাঘ থাকে আবার জলে নামা যাবে না জলেও কুমির সেখানে ঘুরতে যাওয়া হয়তো খানিকটা চিন্তা ভাবনার ব্যাপার হয়ে যায় থাকতে পারে হ্যাঁ যেরকম আবার পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে পাহাড়ও আছে জঙ্গলও আছে আবার সমুদ্র নদী সব কিছুই আছে হ্যাঁ যেরকম পাহাড়ে যদি যাই সেখানে হয়তো ভীষণ ঠান্ডা ওপরে আবার চারিদিকে জঙ্গল পাহাড় কেটে রাস্তা রাস্তা এবং রাস্তাগুলো তো খুব সরু এবং যাতায়াত পক্ষে খুবই নির্ভুলভাবে যেতে হয় নাহালে দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে এরকম একটা ধারণা থাকতে পারে তবে এই সব ধারণার মনে আমাদের সেরকম ব্যবস্থাও রেডি আছে সেগুলো অতো অসুবিধা হয় না কারণ পর্যটকরা আসেন আমা আমরা আমারাও সেইভাবে ঘুরতে যাই যেখানে রেসকিউ করার জন্যে টিম থাকেও যেখানে কোনো অসুবিধা হয় না আবার গাইড থাকে গাইডরাও সেভাবে গাইড করে তাদের নিয়ে যান দেখান তবে সাধারণ কিছু ভুলভাল ধারণা এটা থাকতেও পারে কিছু যারা দূর থেকে বা বাড়ির থেকে আসেন তাদের এটা হতেও পারে